আরে ভাই কি বলবো রাস্তায় বহুত জ্যাম ছিলো রে সরি সরি বেরিয়ে আর আর হবে না আর হবে না হ্যাঁ হ্যাঁ বস বস বল হ্যাঁ কবে যাবি বল

হুম হুম হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই তাহলে চল ঘুরে আসি ট্রেনে করেই যাবি তো আচ্ছা তো ট্রেনে টাইমটা আমি তালে দেখে নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ট্রেনের টাইম আমি দেখে নেবো আর স্টেশনেই গিয়ে তো টিকিট কাটতে হবে কোনও অসুবিধা নেই তাহলে বেরোবি কখন মানে কটার সময় বেরোবি বল দ্বারা দ্বারা একবার ট্রেনের টাইমটাও চেক করে নিই হ্যাঁ ওটা তোর মোটামুটি এই দশটা সকালবেলার একটা ট্রেন আছে মানে ভোরের যদি ট্রেনে যেতে চাস তো সেখান থেকে তোর সাতটা পঁয়তাল্লিশে একটা ট্রেন আছে আর বেলার দিকে গেলে ওই সাড়ে এগারোটা নাগাদ একটা ট্রেন আছে মানে আর কি এক্সপ্রেসটা তো কোনটাতে যাবি বল কেন বলতো সকালবেলা গেলে ওখানটা আমরা ঘুরতে পারতাম আর একটু বেশি তো টাইম একটু রেস্ট কারণ দেখ ওখানে গিয়ে আমাদের হোটেল বুক করতে হবে রুম দেখতে হবে রুম হিসাবে আমরা থাকবো সেটাও একটা ব্যাপার আছে তো সেই জন্যেই ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি গেলে খুব ভালো হতো আমরাও একটু রেস্ট করে বেরোতে পারতাম হ্যাঁ আর হ্যাঁ আর বলছি ওখানে গিয়ে তোর সোনাঝুরিতে যাবি তো সোনারঝুরিতে গিয়ে হ্যান্ডমেড হুম হ্যাঁ আর ওই সাঁওতালি যে নাচগুলো হয় ওখানেও যাবো আর বলছি শাড়ি নিয়ে যাবি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দুটো কুর্তি দেখে নেবো কারণ ওখানে ভাই হ্যান্ডমেড জিনিসগুলো খুব সুন্দর ওখানে রিজেনেবেল প্রাইসে বহুত বহুত রিজেনেবেল প্রাইসে পাওয়া যায় না ভাই আমি শুনেছি আমিও কখনও যাই নি আমি খুব এক্সসাইটেড তাই জন্য যাওয়ার জন্য বাট আমি শুনেছি যে ওখানে সব কিছু রিজেনেবেল প্রাইসে পাওয়া যায় আর ওখানে ভাই হোলিটা আরও সুন্দর আমরা যদি হোলিতে যেতে পারতাম খুব ভালো হতো কারণ ওই সময় দোলে ওখানে বিশাল বড়ো করে বসন্ত উৎসব হয় নেক্স টাইম হোলিতে তালে প্ল্যান করবো এই কেমন হুম বল হ্যাঁ হ্যাঁ আমি তালে তোকে যাওয়ার আগের দিন আমি তোর সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নোবো ওই দিনই সব কিছু ফাইনাল করে টিকিটটাও তালে আগের দিন আমরা বুক করে নোবো ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে দেখে বুক করবো ঠিক আছে চল আমি আসি আমার এক জায়গায় যাওয়ার আছে রে ঠিক আছে চল চললাম হুম হুম